আমি যখন রান্না শুরু করি তখন আমার বয়স কুড়ি বছর তো কুড়ি বছর বয়সে আমার মনে হয়েছিলো যে না এবার একটু রান্নাটা শিখে ফেলি তারপর আমি নিজেও খেতে পারবো ভালো ভালো রান্না করে বাড়িতে মা বাবা সবাইকে রান্না করে খাওয়াবো একটা আমাকে মানে ভালো কিছু রান্না প্রথমবার করে খাওয়াতে হবে যাতে সবাই আমাকে ভালোই বলে আমি তো প্রথমবার এটাই চেয়েছিলাম যে আমাকে ভালোটাই শুনতে হবে কারণ আমি রান্না করছি প্রথমবার বলে কথা তো আমাকে তো ওটা শিখতেই হতো তখন আমার কুড়ি বছর বয়স আমি ভাবলাম যে না এবার আমি রান্নাটা করি তো গেলাম রান্নাঘরে রান্নাঘরের কোথায় কী আমি তো সেটাই জানি না অথচ আমি রান্না করতে এসেছি সে নিজের জন্য একটু হাসিও লাগছিলো কিন্তু কিছু করারও নেই বলেছি যে সব কিছু আমি একা একা খুঁজে করে নেবো প্রথম রান্না করতে গেছি সাদা তেলে রান্না করতে হয় আর কোনটা হচ্ছে সরষের তেলে রান্না করতে হয় আমি সেটাই জানি না ঠিক আছে তাও কোনো একটা তেল চুস করলাম তারপর করতে শুরু করলাম কিন্তু তেল তো দিয়েছি গরম হয়েছে কিনা সেটাও জানি না তো কাঁচা তেলের ওপর যদি আমি বিভিন্ন জিনিস দিয়ে থাকি তো সেটা তো মানে এক তো দিয়েছি কোনো কাজই হচ্ছে না কিছুই হচ্ছে না আমি তো বুঝতেই পারছি না যে কী করবো তারপর একবার গ্যাসটা বাড়াচ্ছি একবার কমাচ্ছি প্রথমের অভিজ্ঞতাটা এ রকমই ছিলো তারপর ভাবলাম না এবার মাকে ডেকে আনি কিছুতেই কিছু হচ্ছে না মা তো বলে যে এই লাল হয়ে যাচ্ছে এবার হচ্ছে আস্তে আস্তে এতো নাড়া চাড়া করছি কিছুই হচ্ছে না তারপর দেখছি আবার ধোঁয়া বেরোচ্ছে কালো কালো পুড়ে যাচ্ছে এরম একটা ব্যাপার তারপর মাকে ডেকে আনলাম তো তারপর মা বললো যে সব পুড়ে গেছে একটা গন্ধ যাচ্ছে তো তো সেটা আবার ফেলে দিলাম আমি আমার ভাবলাম যে নাহ আমি আরেকবার ট্রাই করি সে প্রথমবার রান্নাটা আমার জন্য খুব একটা ভালো হলো না কিন্তু আমি ওই দিনই আবার রান্না করবো ভাবলাম তো তারপর মায়ের সাহায্য নিয়ে আবার রান্না করতে বসালাম তো তারপর মা বলে বলে দিলো তখন আমি ওটা রান্নাটা করলাম তারপর সবাই জন্যই বললাম যে একটু আমি ভালোভাবে রান্না করি তারপর সবাইকে আমিই খেতে দেবো তো তারপর রান্না টান্না করার পর হচ্ছে যখন রাত্রেবেলায় এবার সবাই আসলো তখন আমি ভাবলাম যে খেতে দেবো তাই খেতে দিলাম তো আমি প্রথম রান্না করেছি সেটা তো আবার আমিই বলছি সবাইকে চিৎকার করে আমি রান্না করেছি আমিই খেতে দেবো আর অন্য কেউ খেতে দেবে না তো আমি দিলাম খেতে তো ভাবছি যে সবার খাওয়া শেষ হলে আমাকে কী বলবে তো তারপরে আমি জিজ্ঞেস করছি যে খাও এটা না আমিই রান্না করেছি তো বলো কেমন হয়েচে তারপর সবাই বললো যে হ্যাঁ ভালো হয়েছে কিন্তু আমি কাওকেই বলছিলাম না যে হ্যাঁ মাপগুলো কিন্তু আমি দিই নি মা দিয়েছে বলে আমি কাওকেই বলছিলাম না আমি বলছিলাম যে হ্যাঁ আমিই মাপগুলো দিয়েছি ভালো হয়েছে না রান্নাটা আমি করেছি প্রথমবার বলে কথা তো তারপর সবাই বললো হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে হচ্ছে হচ্ছে কবে শিখলি এতো রান্না কবে শিখলি কোথায় শিখলি এতোটা বড়ো হয়ে গেলি কবে সবার তো খুব খুশি কিন্তু কেউ তো জানে না যে আমি প্রথম রান্নাটা মায়ের সাহায্য নিয়েই করেছি আর তাও বলছি যে হ্যাঁ হ্যাঁ খাও পুরোটা খাও তবে তো বুঝবে যে আমি কেমন বানিয়েছি তো সবাই খেলো তো সবাই বললো যে হ্যাঁ খুশি হয়েছি খুব তোর হাতের রান্না খেতে পেয়েছি এটা তো আমার সৌভাগ্য এভাবে সবাই বড়োরাও বলছিলো আর ছোটোরা তো সব হচ্ছে আমার আমার সাতে ইয়ার্কি মারছিলো হচ্ছে হ্যাঁ তোর হাতের রান্না খেতে পেয়েছি সৌভাগ্য তো সবাই ভালোই বললো তো এভাবেই গেলো তো আমার তো খুবই ভালো লেগেছিলো প্রথম রান্না করেছি বলে কথা প্রথমবারে রান্নাটা অভিজ্ঞতা খুবই ভালো আর আমরা সাধারণত সবাই মা দিদা সবার কাছ থেকেই শিখে রাখে আমার প্রথম রান্নাটা তো আমি মায়ের থেকেই শিখেছিলাম আর সেটা আজও বলি আমি অনেকবারই রান্না করেছি কিন্তু প্রথমবারের রান্নাটা আমার জীবনে সব থেকে সুন্দর ছিলো যেটা আমি কখনোই ভুলতেও পারবো না